আমি কয়েকদিন আগে আমার ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে একটি লাল রঙের বেনারসি কিনেছিলাম এবং বেনারসিটি খুব সুন্দর আমি যখন আমার ভাইয়ের বিয়েতে সেই লাল রঙের বেনারসিটি সোনার গয়নার সাথে পড়েছিলাম আমাকে দেখে সবাই মুগ্ধ হয়ে গেছিল বাড়ির সবাই জিজ্ঞেস করছিল যে এটা কোথা থেকে কিনেছিস খুব সুন্দর মানিয়েছে তোকে আমি ওই শাড়িটি পরে নিজেকে খুব সুন্দর মনে হচ্ছিল আমার নিজেকেই এবং আমি ওই শাড়িটা কিনে প্রচন্ড পরিমাণে সন্তুষ্ট